আগামী পরশু বর্ধমান থেকে অযোধ্যা পাহাড় যাওয়ার জন্য আমি চারজনের বসার সীটের জন্য আপনাদের এজেন্সি থেকে একটি বড়ো গাড়ি বুক করতে চাই